পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যবসাগুলো মূলত পৌর এলাকা বা পঞ্চায়েত এলাকায় তৈরি হয় এবং ব্যবসার ক্ষেত্রগুলি অনেকভাবে তৈরি হয় যেমন কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জন্য নিজস্ব জায়গা থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জন্য জায়গা কেনা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জন্য জায়গা ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রে প্রথমে কিছুটা সেলামি দিয়ে এবং তারপর মাসিক বা বাৎসরিক চুক্তিতে পয়সা মেটানো হয় এবং ব্যবসা করা হয় এভাবেই সাধারণত ব্যবসাগুলো পরিচালনা করা হয় তার পরে আসে প্রতিযোগিতার বাজার যখন একই ব্যবসায় অন এক অনেক রকম জিনিস আসে তখন সেই ব্যবসাটা প্রতিযোগিতার সূচনা করে সেই ক্ষেত্রে আস্তে আস্তে প্রতিযোগিতা হয় এবং সবাই চেষ্টা করে ভালো জিনিস আনতে এবং ভালো জিনিস দিতে এবং সেই অনুযায়ী দাম নির্ধারণ করা হয় ভালোভাবে ব্যবসা করে এবং বাজারে প্রতিযোগিতা করে কিছু কিছু ব্যবসা খুব লাভজনক হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা বসেও যায় এভাবেই সাধারণত স্থানীয় ব্যবসাগুলো চলে এবং বাজারে প্রতিযোগিতা করে